বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মানুষজনের কাছে বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়ার জন্য যেমন অনেক কিছু কৌশল ব্যবস্থার উপস্থাপন করা হয় যেমন ধরুন পথ খুঁটিতে কোনো রকম ব্যানারের মাধ্যমে সেখানে বেঁধে বিভিন্ন মানুষজনের কাছে পৌঁছে দেওয়া হয় পথ খুঁটিতে কারণ মানুষ যখন রাস্তাঘাটে যাতায়াত করে তখন তারা পথের দিকে তাকালেই বিভিন্ন রকম ব্যানারের দিকে তারা লক্ষ্য করেন এবং পড়ে এবং ব্যানার ছাড়াও বিভিন্ন রকম যেমন ধরুন হ্যান্ড বিল হ্যান্ড বিলের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে ওই সমস্ত হ্যান্ড বিল পৌঁছে যেতে দিতে পারলে সেগুলো ভালো হয় হ্যান্ড বিল ছাড়াও যেমন ধরুন অ্যানাউন্স পাড়া করে বা মেন রাস্তায় বা গ্রামে গঞ্জে যদি বিভিন্ন রকম গাড়িতে করে অ্যানাউন্স করা যেতে পারে মাইক খাটিয়ে এবং অ্যানাউন্স করলে অ্যানাউন্সের সাথে সাথে যদি মারুতি যাওয়া হয় এবং মারুতির মাধ্যমে হ্যান্ড বিল যদি সে যেই রাস্তাগুলি দিকে যাওয়া হয় হ্যান্ড বিল যদি ফেলে দিতে দিতে দিতে যাওয়া হয় সেই হ্যান্ড বিলগুলি মানুষজন ঘুরিয়ে সেইগুলি পড়াস পড়ে এইভাবে হ্যান্ড বিলের মাধ্যমে বিভিন্ন রকম কাজকর্ম করা হয় তাছাড়াও যেমন রয়েছে আমার মতে বলে টেলিভিশন বা সংবাদপত্রের মাধ্যমে যদি এই সব হ্যান্ড এই সমস্ত বিজ্ঞাপন দেওয়া হয় তাহলে সেগুলি অনেক মানুষের কাছে পৌঁছতে পারে যেমন ধরুন টেলিভিশনের মাধ্যমে যদি করা হয় কারণ মানুষ প্রত্যেক মানুষেরই নিয়মিত টিভি দেখে এবং টি ভিতে অ্যাডের মাধ্যমে সেই সমস্ত যদি বিজ্ঞাপন পৌঁছে দেওয়া হয় তাহলে সেগুলি বিভিন্ন রাজ্যে প্রান্তে মানুষ এই বেশিরভাগ বিজ্ঞাপনগুলি দেখে এবং এছাড়াও এই ধরনের এই ধরনের সৃজনশীল প্রভাবশালীর মধ্যে হয়েছে আমার যেমন একটি আমি যেখানে কম্পিউটার কোর্স করেছিলাম সেই কম্পিউটার কোর্সে স্যার আমাকে বলেছিল যে এই বিজ্ঞাপনগুলি কীভাবে দেওয়া যায় তাই তাকে আমি এইভাবে একটি উপদেশ দিয়েছিলাম এবং আমি এই হ্যান্ড বিল বেশ কিছু জায়গায় বিলিও করেছিলাম